খোলা জলে সাঁতার কাটা নিরাপদ থাকার জন্য অনেকগুলি উপায় রয়েছে আমাদেরকে খোলা জলে সাঁতার কাটার আগে আমাদেরকে নিরাপত্তাটি আগে দেখে নিতে হয় নাহলে আমাদের জীবনের ঝুঁকি থেকে যায় সে জন্য খোলা জলে সাঁতার কাটার আগে আমাদেরকে যে সমস্ত নিরাপত্তাগুলি বজায় রাখা উচিত সেগুলির বর্ণনা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে জলটা কতটা গভীরতা রয়েছে আমরা যে জলাশয়ে বা নদীতে সাঁতার কাটতে যাচ্ছি সেই জলাশয়ের জলটা কতটা গভীর সেখানে যদি আমরা যাই অতিরিক্ত গভীর হলে আমরা যাতে ডুবে আমাদের প্রাণহানি না ঘটতে পারে সেই রকম আশঙ্কা না থাকলে সেই জায়গাতে সাঁতার না কাটাই ভালো মনে হয় তাছাড়া যে সমস্ত সতর্কতাগুলি ভালো সেগুলি হচ্ছে আমাদেরকে খোলা জলটি আগে দেখে নিতে হবে যে জলের মধ্যে কোনোরকম শৈবাল বা পানা ইত্যাদি আছে কি না যদি সেগুলি থেকে থাকে তাহলে সাঁতার কাটার সময় সেগুলি এসে আমাদের পায়ের মধ্যে জড়িয়ে পড়তে পারে পায়ের মধ্যে যদি সেইসমস্ত জঞ্জালগুলি জড়িয়ে পড়ে আমরা হাত পা নাড়াতে পারবো না এবং সাঁতার কাটায় বিঘ্নিত ঘটবে সাঁতার কাটায় বিঘ্ন ঘটার ফলে আমাদের যদি হাত পা গুলি শিথিল হয়ে পড়ে আমরা জলের মধ্যে ডুবে যাব এবং আস্তে আমার আস্তে আমাদের প্রাণটি বেরিয়ে যাবে সেই জন্য সাঁতার কাটার আগে আমাদেরকে অবশ্যই এই দুটি নিরাপত্তা সবার প্রথম দেখে নিতে হয় যে জলের গভীরতা ঠিক কতটা রয়েছে এবং জলের মধ্যে কোনো রকম শৈবাল ইত্যাদি আছে কি না তাছাড়া সাঁতার কাটার সময় আমাদের বিভিন্ন ধরনের বাঁধা আসতে পারে যেমন পিচ্ছিল শিলা শৈবাল এবং কখনও কখনও শক্তিশালী প্রবাহ ঢেউ চলে আসতে পারে জলের মধ্যে কখনও কখনও জ বড়ো সড়ো ঢেউ আসে যেটি আমাদের শরীরকে তুলিয়ে দিয়ে চলে যায় সেই সমস্ত শক্তিপ্রবাহগুলি থেকে আমাদেরকে দূরে থাকাই উচিত সাঁতার কাটার সময় তাছাড়া যেই সমস্ত শৈবালগুলি দেখা যায় সেই সমস্ত শৈবাল থেকেও আমাদেরকে দূরে থাকা উচিত আর যে সময় যদি কোনো শালুক ফুল বা অন্যান্য ফুল সেই জলাশয়ের মধ্যে থেকে থাকে আমাদেরকে সেই সমস্ত ফুলগুলির থেকে এড়িয়ে চলাই ভালো কেননা সেই সমস্ত ফুলের গাছের গোড়াতে বিভিন্ন ধরনের সাপ অবস্থান করে সে সাপগুলি এসে যদি আমাদের হাতে পায়ের মধ্যে জড়িয়ে নেয় আমরা যাদের একটু ভয় বেশি সাপের প্রতি তারা তো ওখানেই অজ্ঞান হয়ে যেতে পারে অজ্ঞান হয়ে যাওয়ার ফলে জলের মধ্যে ডুবে যাওয়ার সু চান্সটা অনেকটাই বেড়ে যায় এবং আমাদেরকে সেই জন্য সাবধানতাটা বজায় রাখা অবশ্যই উচিত বলে আমি মনে করি